ম্যাডাম বলছি যে আপনি কি পশু পাখির ডাক্তার হ্যাঁ আমি আমি একটা কুকুর পুষেছি কুকুরটাকে কীভাবে প্রশিক্ষণ দেবো আপনি যদি বলে দিতেন তা ভালো হতো কুকুরটার বয়স দু বছর বিট্টু বিট্টু হ্যাঁ হ্যাঁ বুল ডগ রুটি রুটি আচ্ছা ঠিক আছে আর দুপুরে কী দিলে ভালো হয় আমি তো আমি তো মাংস দিই দুপুরে তাহলে মাংসটা কি দেবো না আচ্ছা ঠিক আছে হুম জায়গাটা কোথায় তারিখ ফেব্রুয়ারি মাস বলবো তারিখটা বলে দিলে ভালো হতো কতো তারিখের

কী কী বার ঠিক আছে হুম